হ্যাঁ হুম দোকানদার মালিক বলছেন বল ও আপনি হ্যাঁ আমি দোকানদার বলছি বল বলছি আপনাকে আমার এই তো বুঝতে পারছেন ধনতেরাসের সময় আসছে এই সময় আমার তো খুব মানে দোকানে ভিড় এই সময়টায় একটু মানুষের চাহিদা থাকেই বেশি মালের তাহলে আপনি কি আমার হয়ে কিছুদিনের জন্য কাজ করে দেবেন হুম যদি করে দেন তাহলে খুব ভালো হয় তাহলে আপনাকে না হয় আমি এক্সট্রা পারিশ্রমিক দেবো এই সময়ে যেহেতু কাজ করানোর জন্য আপনাকে যে আচ্ছা আপনি এখন খুব এখন তো সবচেয়ে বেশি যেটা চলছে মানে খুব হালকা জিনিসের উপরে ডিজাইন আপনি সেগুলো পারেন তো সেই সবের কাজ হ্যাঁ হালকা ওয়েটটা হবে হালকা কিন্তু জিনিসটা যেন দেখতে ভরাট হয় একটা তার যে কোনো কিছু হুম নেকলেস চোকার

না বলছি এসব সমস্ত কিছুরই কাজ পারেন তো আপনি আর আপনি কি কাজ আমার দোকানে বসে মানে আমার দোকানেও সামনে কারিগরদের বসার জায়গা আছে সেখানে বসেই তাঁরা কাজ করে আপনি তাহলে কোথায় করবেন এখানে করবেন না বাড়িতে বলছি বাড়িতে বসে যারা কাজ করবে যেটা আমার কিন্তু আমাকে পুরোটা ওজন পুরো ভজিয়ে দিতে হবে কাজের তারপরেই আমি মজুরি দেবো আচ্ছা ঠিক আছে কেননা আমাকে পুরোটা বুঝিয়ে দিতে হবে আমার তো অনেক কারিগর থাকে আমাকে দিনের শেষে হিসাব দেখাতে হবে কাজের আর আমি আপনাকে রোজের হিসাবে বেতন দেবো না আপনি আমাকে কাজ যেমন তুলে দিবেন সেই হিসাবেই আপনাকে কাজের বেতন দেওয়া হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে না আমি রোজ হিসাবে দেবো না আমি লটে যেভাবে কাজ হয় আচ্ছা না আমি জেনে নিচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এসে আমার দোকানে যোগাযোগ করবেন হুম হুম ঠিক আছে আমার দোকানেই আমি থাকি আপনি আসবেন এসে কাজ সারবেন হ্যাঁ